হ্যাঁ হ্যালো হ্যাঁ বলছি যে আমি আমার বাচ্চার তো শরীরটা খুব খারাপ তো ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম তো সেখান থেকে বলল মার্সি হসপিটালে নিয়ে যেতে তো ডাক্তার এখানে এসেই দেখবে তো এখানে বা ভর্তি করতে গেলে কী কী লাগবে একটু বলবেন হ্যাঁ ডাক্তার তো চেকআপ করল জ্বর হয়েছে বলল তার পরে আর কী বাকি আছে মনে হয় রিপোর্ট টিপোর্ট সেটা ডাক্তার জানে হুম ঠিক আছে ঠিক আছে হ্যাঁ এই তো তিন দিন হচ্ছে

হ্যাঁ মনে হয় অল্প আছে তো ডাক্তার বলল যে এখানেই ভর্তি করতে হসপিটালে তার পরেই এসে দেখবেন উনি এখানে এসেই দেখবেন হুম হুম হুম হুম ঠিক আছে আর এখানে বেড ভাড়া কী কীরকম দা পড়বে

হ্যাঁ হ্যাঁ আছে ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে নিয়ে যাব হ্যাঁ ঠিক আছে রাখছি থ্যাংক ইউ